আমি আপনার নাম কি হ্যাঁ আমি শুনেছি হাই ফাই আপনি কি কি স্টাইলের চুল কাটেন আপনি কিরকম স্টাইলের চুল কাটেন বা কিরকম দাম টাকা আমি ইউ কাট করাতে চাই কিন্তু আপনার তো পার্লারে অনেক রেট দাম বলছেন কিন্তু আমি অন্য পার্লারে গিয়েছিলাম সেখানে দেখেছি যে তাতে একটু কম রেট মানে একটু কম দাম নিচ্ছে আর কি হ্যাঁ তাও ঠিক কিন্তু তাও তো একটু দাম একটু কম হলেও আপনি যখন কাটেন হ্যাঁ আপনি তোমার পার্লারে যাব সেখানে তুমি দেখে একটু বলবেন আর কি না আমি সেরকম কিছু করিনি ওই জন্য প্রথমবার করছি তাই তোমার কাছে একটু জানছি আর কি আর ঠিক আছে তাহলে কালকে আমি তোমার পার্লারে যাব আর তুমি দেখবে বলবে আর কি হুম তারপরের দিন হ্যাঁ তারপরের দিনও যাওয়া যাবে হ্যাঁ সেটা জানা আছে ঠিক আছে আমি পার্লারে গিয়ে তোমার সাথে কথা হবে আমি ভি কাট করাব হ্যাঁ ঠিক আছে